বাংলা আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা আগে এখানে বাংলাটাই বলা হত কিন্তু এখন বাংলার সাথে সাথে অনেক অন্য ভাষাও বলা হয় এর সাথে সংস্কৃতেরও পরিবর্তন হয়েছে কারণ অনেক অবাঙালি নিয়মিত নতুনভাবে এসেছে বাংলা ভাষার সাথে অনেক অন্য ভাষাও বলে ফেলি যেমন ইংরেজি হিন্দি এইসবই বাংলা ভাষার অন্তর্গত সংস্কৃতের সাথে বাংলার অনেক মিল আছে আমি বাংলাতে কথা বলতে অভ্যস্ত বাংলা আমিও খুব ভালোভাবে বলতে পারি এতে কোনো অসুবিধা হয় না